কৃষির জন্য জলের উৎসগুলি হলো আমাদের এখানে মিনি শ্যালো আছে অনেক জায়গায় মিনি শ্যালোর জন্য চাষের কাজ অসম্পূর্ণ থাকে বলে এ জমিতে জলের জন্য পুকুরের জল এবং অনেক জায়গায় নদীর জলও ব্যবহার করা হয় এবং যখন আকাশের জল পড়ে তখন হ্যাঁ সেইগুলো ব্যবহার করে নিয়ে আকাশের জলেই চাষ হয়ে যায় যখন না আকাশের জল পড়ে তখন মিনি শ্যালো ব্যবহার করা হয় যেখানে মিনি শ্যালো নেই সেখানে পুকুরের জল বা নদীর জল ব্যবহার করা হয় এবং যখন না কারেন্ট বিদ্যুৎ থাকে ধরো মিনিতে বা শ্যালোতে কারেন্ট নেই কী করে জল দিয়ে চাষ করা হবে তখন সেচের জল বা পুকুরের জল ছেঁকে এ জমিতে এ চাষ করা হয় মেশিন বসিয়ে জল তুলে মাঠে চাষ করা হয় এরকম করেই আমাদের এর সেচ করা হয় এবং আমাদের এই জন্য ও চাষটাও খুব ভালো হয় কেন কারণ আমাদের আকাশের জল এবং মিনি শ্যালোর জল এবং পুকুর আছে নদী আছে সেই জল দিয়ে আমাদের চাষ হয়